কুড়ি লক্ষ চৌদ্দ হাজার ছয় শত আটাশ পঁচিশ লক্ষ কুড়ি হাজার আট শত তিরিশ তিরিশ লক্ষ পঁচিশ হাজার নয় শত বত্রিশ চল্লিশ লক্ষ তিরিশ হাজার সাত শত পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার পাঁচ শত পঞ্চাশ